ভারতীয় শিক্ষাব্যবস্থা ভালো কিন্তু অন্যান্য দেশের সাথে অনেকটাই পার্থক্য আছে কারণ আমাদের দেশে এখনও বই বই দেখে পড়ানো হয় পড়ানো টোটালি বইয়ের উপর নির্ভর করে পড়ানো হয় আর অন্যান্য দেশে এখন ভিডিও কলিং ঘরে বসে বা ভিডিও কলিংয়ে পড়ানো হয় অডিও টোটালি অডিওর ওপর বেস করে পড়ানো হয় তো আমাদের ইন্ডিয়াতে গাড়ির ব্যবস্থা আছে খুব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আছে কিন্তু তাও যানজটের মধ্যে অনেক পড়ে বিদেশের সঙ্গে এটাই আমাদের পার্থক্য বিদেশে যানজট নেই তারা তাড়াতাড়ি স্কুলে যেতে পারে এটাই হচ্ছে আমাদের সঙ্গে পার্থক্য বিদেশের আমাদের এখানে কী কী জিনিস নেই আমাদের এখানে অনেক কিছু জিনিস নেই যেগুলো বিদেশে আছে এবং উন্নত করার মধ্যে আমাদের এখানে শিক্ষাব্যবস্থায় যেগুলো হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগ এখন বইয়ের উপর নির্ভর না করিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল করানো উচিত প্র্যাকটিক্যাল করালে তারা আরও বেশি ভালো করে বুঝবে এবং তারা আরও জিনিসটাকে গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করবে আমি মনে করি প্র্যাকটিক্যালটা করালে ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে নিতে পারবে কারণ আমাদের ইন্ডিয়াতে সম্পূর্ণটা ইন্ডিয়াতে প্র্যাকটিক্যাল হয় কিন্তু যে এটা বাইরের দেশে বাইরের দেশে আমাদের প্রাকটিক্যাল করানো হয় আমাদের ইন্ডিয়াতে সেরকম হয় না আমি মনে করি ইন্ডিয়ার বেশিরভাগটা বইয়ের ওপর নির্ভর করে পড়াশুনা চলে তো আমি মনে করি যে আমাদের দেশের শিক্ষা আইন ব্যবস্থা শিক্ষাব্যবস্থা অনলাইনের উপর করাটা খুবই ভালো মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে থাকলে তারা ভিডিও কলিং অডিও কলিংয়ের মাধ্যমে পড়াশুনা করতে পারবে এবং প্র্যাকটিক্যাল করলে তারা আরও ভালোভাবে আরো ভালোভাবে বইয়ের থেকে আর ভালোভাবে তারা সামনা সামনি দেখলে তাদের শিক্ষাগত যোগ্যতাটাও বাড়বে এবং তারা শিখতে আরও আগ্রহী হবে